আমার সেরকমভাবে কোনো হাইকিং মানে কোনো ভ্রমণে সেইভাবে যাওয়া হয়নি ওই দার্জিলিং সে গিয়েছিলাম এর থেকে বেশি দূর যাওয়া হয়ে ওঠেনি এবং পরিস্থিতির চাপে বা বাড়িতে কেউ অ্যালাও করেনি আমাকে সেইভাবে যেতে কিন্তু ভারতের সবচেয়ে জনপ্রিয় ট্রেকের মধ্যে হচ্ছে মাউন্ট এভারেস্ট সেইখানে যেতে গেলে অনেক অনেক বাধা অনেক প্রবলেম অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় অনেক বিপদ আছে অনেক রিস্ক আছে জীবনে অনেক মানুষ আছে আমাদের এই পর্বতমালা জয় করেছে এভারেস্ট পাড়ি দিয়েছে অনেক মানুষ আছে তাই তাদেরকে আমি আমার তরফ থেকে স্যালুট জানাই তাদের খুব অনেক এত সাহসিকতার পরিচয় পেয়েছি এছাড়া তো অনেক অনেক সমুদ্র পাড়ি দিয়েছেন অনেক স্যার ম্যাডামরা অনেক বড় বড় মানুষেরা তাঁদের ওই অক্লান্ত পরিশ্রম অক্লান্ত জেদ তাদের দেখে আমি অনেক স্যালুট জানাই তাদেরকে এবং তাদের দেখে আমি অনেক অনুপ্রাণিত হই আমিও ভাবি যে আমি যেতে চাই যেতে পারব কিন্তু বাড়ি পারিবারিক সমস্যার কারণে যেতে পারিনি আমি সেইভাবে হাইকের মধ্যে দার্জিলিঙে বেড়াতে গেছি সেখানে সেরকমভাবে কোনো চ্যালেঞ্জের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাকে সেই সময়ে সেই সময়ে পরিবেশ এবং আবহাওয়া সব কিছুই ভালো ছিল অসুবিধা সেরকমভাবে কোনো দিনও কোনো কিছু হয়নি এইরকম চ্যালেঞ্জের সম্মুখীন আমাকে হতে হয়নি